বাইকিংয়ের কিছু সেরা উপায় আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে ইউটিউবে গেলে অনেক বাইক রাইডার থাকে তাদের সাথে আপনারা যুক্ত হতে পারতেন এবং অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করে তাদের সাথে যোগ হতে পারেন তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি আমাদের নিজেদের বন্ধুবান্ধবের একটা বাইকিং গ্রুপ আছে তো আমরা এখানে ওখানে বাইক নিয়ে ঘুরতে যাই আমরা একবার নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলাম সেখানে যে আমরা হোটেলটা দেখেছিলাম হোটেলে আমরা উঠেছিলাম সেখানে আরে একটা বাইক রাইডিংয়ের টিমও এসেছিল এবং তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল তাদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল যে আমরা যখনই যাই ওদেরকেই খবর দিই আমরা কিংবা সেই বাইক গ্রুপের সবাই মিলে আমরা একসঙ্গেই ভ্রমণ করি তো এইভাবেও কিন্তু বাইকের যারা গ্রুপ গ্রুপরা আছে তাদের সাথে যোগাযোগ করা যায় আর এখনকার যুগে টেকনোলজির সময় ইন্টারনেটের সময় বাইক গ্রুপের লোকের সঙ্গে যোগাযোগ করতে গেলে ইন্টারনেটের চেয়ে ভালো অপশন আর কিছুই হতে পারে না